হ্যাঁ আমি ফেসবুক টুইটার ইন্সটাগ্রামের মতো সমাজ প্ল্যাটফর্মের ব্যবহার করি এ এবং এখনও কর করছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি নানা রকম জিনিস শিক্ষা পেয়েছি এবং নানা রকম দিক থেকে কোথায় কখন কি খ হচ্ছে সমস্ত কিছুই খবর পেয়ে যাই এই প্ল্যাটফর্মের মধ্যে আমি দেখতে ভালোবাসি কিছু মুভি ক্লিপ ক্লিপ এবং কমেডি ভিডিও নানা রকম দৃশ্য এবং ডান্স নানা রকম জিনিস দেখতে আমি খুব ভালোবাসি এখানের মধ্যে আমি নানা রকম জিনিস পোস্ট করে থাকি যেমন যেমন ফোটো ভিডিও স্টেটাস স্টোরি ই নানা রকম জিনিস দিয়ে থাকি এ এর মাধ্যমে আমি এই জিনিস তৈরি করতেও ভালোবাসি এবং আমার বন্ধু বান্ধবকে সাহায্য করি তারাও খুব ভালোভাবে আমাকে এই সমস্ত জিনিস সাহায্য করে নানা রকম জিনিস পোস্ট করার ক্ষেত্রে আমার বন্ধু বান্ধব আমার কে খুব ভালোভাবেই সাহায্য করে এর পেছনে আমি খুব বেশি সময় না ব্যয় করলেও ও তবুও কিছুক্ষণ সময় ব্যয় করে থাকি যেমন ধরুন দু থেকে তিন ঘন্টা এর পেছনে আমি সারা দিনে সময় ব্যয় করে থাকি এর মধ্যে পছন্দের মো মতো আমার প্রায় সমস্ত কিছুই পছন্দের রয়েছে কিন্তু কিছু কিছু জিনিস অপছন্দিকে রয়েছে এ যেমন নানা রকম জিনিস দেখার ক্ষেত্রে এ অ্যা কিছু অ্যাড দিয়ে দেওয়া এইগুলোই খু খুব অপছন্দের রয়েছে এবং সময় ব্যয় করার ক্ষেত্রে এ এই জিনিসটি খুব অপছন্দের লাগে যে জিনিসগুলি খুব অপছন্দের রয়েছে